স্থানীয় সংবাদপত্র বলতে আমাদের পশ্চিমবঙ্গে যে সংবাদপত্র চলে আর কি যেমন আনন্দবাজার তার পরে বর্তমান তার পরে ওই হচ্ছে ওই চব্বিশ ঘন্টা এ বি পি আনন্দ জি বাংলা স্টার বাংলা এইগুলো সাধারণত আমাদের পশ্চিমবঙ্গে বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প আছে সেইগুলো কোথায় কোথায় কী পশ্চিমবঙ্গের ভিতরে কী ঘটনা ঘটছে সেইগুলো নিয়ে মোটামুটি দেখায় বা ভারতবর্ষের ভিতরে বাইরেও বিভিন্ন বিভিন্ন ঘটনা যে সকল সকল ঘটনা ঘটছে সেগুলো দেখায় কিন্তু এই কেন্দ্রে চ্যানেলে বলতে এই বিশ বিশেষ করে ইংলিশ চ্যানেল যেগুলো আমি জানি হিন্দি চ্যানেল সেরকম জানি না মাঝে মাঝে দেখি সেগুলো আসতে আসতে আস্থা নিয়ম স্বাস্থ্য সবল বিভিন্ন কেন্দ্র সরকার বিভিন্ন কাজকর্ম এখানকার বিভিন্ন নীতি সেগুলো নিয়ে আলাপ আলোচনা করি এইগুলো নিয়ে বিশেষ করে